হ্যাঁ হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলছি আপনি কে আচ্ছা বলুন আমাদের

আচ্ছা পার হেড পাঁচশো মানে আমার বাচ্চারও পাঁচশো আমারও পাঁচশো নাকি আচ্ছা মানে তো হাজার টাকা হচ্ছে দুজন মিলে হুম তো কখন ছাড়বে বাসটা ভোর ছটা আচ্ছা ডেটটা বললে ভালো হয় পাঁচ তারিখে কদিনের টুর আচ্ছা আচ্ছা মুর্শিদাবাদ ওটা তো কাছে না মানে একদিন যাওয়া আসা তো হবে না তো সকালে বাচ্চারা যেহেতু যাচ্ছে তো আপনি কি কি খাবার ব্যবস্থা করেছেন আচ্ছা আর ও বাচ্চাদের ড্রেসটা কি স্কুলটা কি স্কুল ড্রেস না নর্মাল ড্রেস

আচ্ছা আর দুপুরের মেনুতে

আচ্ছা ও আর ইয়েতে সন্ধ্যাবেলায় আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে জানাচ্ছি হ্যা তাহলে গার্ডিয়ানদের তো বললেন না দুপুরের ইয়েতে আর বাচ্চাদের কি সেম আর ইয়ে সন্ধ্যাবেলায় মানে বাচ্চাদের টিফিনে বাচ্চাদের কি দেওয়া হবে ও আর বড়োদের আলাদা তাই তো আচ্ছা আর পার হেড পাঁচশো মানে হাজার হচ্ছে তো ঠিক আছে আমি বাড়িতে পরামর্শ করে আপনাকে জানাচ্ছি হ্যাঁ আমি কালকের মধ্যে আপনাকে জানাচ্ছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ